ভারতের ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে একটি হচ্ছে ঐতিহ্যবাহী খেলা হচ্ছে কুস্তি বা রেসলিং যা আমাদের ঐতিহ্যবাহী খেলা এছাড়াও যে ভারতের ঐতিহ্যবাহী খেলাগুলি হচ্ছে তাও গ্রামীণ খেলা তা হচ্ছে খো খো কবাডি চু কিত কিত যেটাকে বলা হয় বাংলাতে এই খেলাগুলো রয়েছে এই খেলাগুলোর মধ্যে আমাদের কী হয়ে থাকে একটা প্রথম কাজ হচ্ছে আমাদের মধ্যে একটা মেলবন্ধন গঠন হয় মানে খেলাধূলা হচ্ছে সব কিছুর একটা মেলবন্ধন সে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে খেলাধূলা করা হয় এতে মানুষের মনোভাব ঠিক থাকে কারো প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ সৃষ্টি হয় না এবং এতে মানুষের মধ্যে একটা ভালো মেলবন্ধন গড়ে ওঠে এই জন্য খেলাধূলা সংরক্ষণ করা আমাদের অবশ্যই প্রয়োজন এবং যেসব পুরনো খেলাগুলো আমাদের প্রাচীন মহাভারতের যুগের খেলা বা রামায়ণের যুগে যেসব খেলাগুলো তীরন্দাজ বা আমাদের কুস্তি এইসব খেলাগুলোকে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে এবং নানা রকমভাবে আমাদের খেলে যেতে হবে তাতে আমাদের আমাদের নানা রকম ঐতিহ্যবাহী খেলাগুলো সংরক্ষণ থাকবে এবং এগিয়ে যাবে